আমার কিছু প্রিয় বাইক বলতে আর ওয়ান ফাইভ কে টি এফ ডিউক আর সি এন এস আর আর এস বুলেট রয়্যাল এনফিল্ড ক্লাসিক ম্যাটিওর জি টি ইন্টারসেপ্টার বুগাটি এবং আরও অনেক বাইক রয়েছে কিছু অনেক প্রিয় বাইক ঔকাতের বাইরে যেইগুলো আর আমার কাছে বর্তমানে এখন বুগাটি বাইক রয়েছে চিরন মাস্ট্যাং এবং আমি বাইক কিনতে চাই আমার ড্রিম বাইক ছোটো থেকেই আমার ছোটো থেকে ড্রিম বাইক হচ্ছে টি ভি এস হান্ড্রেড এক্স এক্স আমি যখন নিজে কামাই ধামাই শুরু করবো অবশ্যই আমি সেই বাইকটা নেব এবং আমি আগামীকাল কিনতে চাই কারণ ওটা আমার ড্রিম বাইক আর কি আর বাইক চালানোর সবথেকে আরামদায়ক বাইক হলো আপনার হিরো হন্ডা স্প্লেন্ডার তারপরে আপনার এদিকে আছে কাওয়াসাকির ওই মালগুলা আরও যেসব বাইক আছে যেগুলো সোজা হ্যান্ডেল মাইলেজও ভালো দেয় আরামও খুব সুন্দর অফিসে যাওয়ার জন্য খুব ভালো হালকা বাইক এক হাতে করে চালা যায় এই সব বাইক খুব আরামদায়ক আর কি সো এটাই ছিল আমার বক্তব্য